হ্যালো হ্যাঁ দিদি শীতের পোশাক কিছু আছে দোকানে হ্যাঁ বাচ্চাদের নেবো শীতের পোশাক বাচ্চা হাঁ যাবো আর আমার ও আমাদেরও পাওয়া যাবে না বাচ্চা বাচ্চাদের টুপি রেনকোট মাফলার সোয়েটার জ্যাকেট

হ্যাঁ শ্যু জিন্সের প্যান্ট সামনে শীতকাল আসছে তো রেট কম করে ধরবেন তো হ্যাঁ আর রেড কম্বল ভালো ভালো কোয়ালিটির হবে তো ছিঁড়ে যাবে না তো তুলো উঠবে না তো ঠিক আছ হ্যাঁ ঠিক আছে যাবো তাহলে রাখছি